সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় অর্থনীতি বিশালভাবে উন্নতি হয়েছে এবং বিকাশ হয়েছে তাদের প্রধান শিল্প যেগুলি বৃদ্ধিতে চালনা করছে নানা রকমের ইন্টারনেট পদ্ধতিতে তারা নতুন অ্যাপের মাধ্যমে নানা ধরনের কাজ কচ্ছে এইভাবেও অনেক মানুষ জীবন ধারণ কচ্ছে তার সঙ্গে সঙ্গে লৌহ ইস্পাত শিল্প এই শিল্পটাতেও অনেকে যুক্ত বস্ত্র শিল্প নানা ধরনের বস্ত্র তৈরিতে বস্ত্র শিল্পে মানুষ অনেক যুক্ত হয়ে আছে তার সঙ্গে সিমেন্ট এখন প্রত্যেক মানুষই সিমেন্টের ব্যবহার বেড়ে গেছে প্রত্যেক মানুষই পাকা ঘরের উপর নির্ভরশীল সেই কারণে সিমেন্টটাও প্রচুর পরিমাণে মানুষের বিক্রি হচ্ছে এর ফলে একটা বড়ো শিল্প হয়েছে অনেক মানুষ কাজের সুবিধা পেয়েছে আর তার সাথে সাথে এই যে ডিজিটাল পেমেন্ট ব্যাঙ্ক এতে অনেক ছোটো ছোটো শিল্প গড়ে উঠেছে এই পেমেন্ট ব্যাঙ্কে অনেক অনেক মানুষ তাদের ন্যূনতম টাকা পয়সা সেখানে জমা তোলা এই সমস্ত মাধ্যম করে তারা তাদের নিজেদের কাজ করে এই শিল্পগুলিতে উন্নতি প্রকাশ করছে এবং নিজেদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে